খেলা কীভাবে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতায় অবদান রাখে আমরা যদি কোনো খেলা খেলি দেখতে গেলে ফুটবল ক্রিকেট হকি ভলিবল এইসব খেলাগুলো খেলি আমাদের শরীরটা অনেকটাই মজাদার হয়ে থাকে শরীরের মধ্যে কোনো রোগ প্রবেশ করতে পারে না আমাদের শরীরের মধ্যে রোগ না প্রবেশ করার জন্য আমাদের শরীর সব সময় ফিট অ্যান্ড ভালো থাকে দেখতে গেলে আমাদের শরীরের মধ্যেই অনেক রকম জীবাণু হয়ে থাকে যা খেলার মধ্যে থেকে আমরা এই জীবাণুগুলোকে শরীর থেকে বের করতেও সক্ষম হয়ে থাকি বলতে গেলে বলা যায় যে খেলা হল আমাদের শরীরের ও মানসিক দিক থেকে অনেকটাই ভালো এবং সুস্থতার কারণও হয়ে থাকে খেলা হলো এমন একটি জিনিস যা মানুষের শরীরের পক্ষে অনেকটাই সুস্থকর এবং খেলতে গেলে যদি দেখা যায় যে কোনো মানুষের মানসিক চাপ রয়েছে তা মানসিক চাপের কারণে লোকটি কোনো কিছুই করতে পারছেন না তাকে যদি খেলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় সেই মানুষটি ঠিক দেখবেন চাপমুক্ত হয়ে থাকবে এবং হাসিখুশি সবসময় থাকবে সুস্থ থাকবে চাপের কারণে দিনে দুদিন ছাড়া হাসপাতাল নিয়ে যেতে হচ্ছিল সেইজন্য তেনার শরীরটাও দুর্বল হয়ে যাচ্ছিল দেখতে গেলে খেলার মধ্যে থাকলে তিনি দেখবেন আর কোনো অসুস্থতার কারণটাই থাকবে না আর তাকে হাসপাতালেও নিয়ে যেতে হবে না সেইজন্য খেলার মধ্যে থাকা অনেকটাই সুস্থতার অবদানও রাখে এবং খেলা হল এমন একটি জিনিস যা মানুষের মন খুব ভালো রাখে এবং মানুষকে ফিট অ্যান্ড ফাইনও রাখতে সাহায্য করে এবং মানুষের মধ্যে অনেকটাই অনুপ্রাণিত হয়ে থাকে এবং আমাদের মধ্যে যদি দেখা যায় মানুষগুলো যদি শারীরিক ও মানসিক দিকেও সুস্থ হয়ে থাকে দেখতে গেলে আমরা বলতে পারি যে খেলার মধ্যে প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ যদি করি কোনো মানুষ যদি অনেক রকমের চিন্তার উপর ভোগ করে থাকেন তিনি খেলাটির মধ্যে অংশগ্রহণ করলে তেনার চাপমুক্ত হয়ে থাকতে পারেন তিনি অনেকটাই রকম ভালো রকমের খেলার দিকগুলি রয়েছে অনেক রকম ভালো খেলা অনেক রকম সুন্দর খেলা রয়েছে বাড়িতে বসেও খেলা যেতে পারে যেমন লুডো রয়েছে তাস রয়েছে দাবা রয়েছে এইসব খেলাগুলো হতে পারে বাড়িতে বসে মহিলারাও খেলতে পারেন যেমন লুডো সাপ লুডো বাড়িতে বসে মেয়েরা কুকিংও এবং রান্নাও করতে খুব ভালোবাসেন যাতে মেয়েদের অনেকটাই আমরা আমি দেখেছি যে খবরে একটি গ্রামীণ মেয়ে যে সে তার হাতে রান্না করে ভিডিও তুলে ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করেছিল কিংবা ছেড়েছিল সেই মেয়েটি দুদিন ছাড়াই এত ভিড় বেড়ে গেল যে এত সংখ্যক জনসংখ্যা যে বেড়ে গেল মেয়েটির দুদিনের মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেল এবং দেখা যায় যে মানসিক ও শারীরিক দিকে সুস্থতা রাখার কারণেই খেলা অনেকটাই অবদান রেখে থাকে